কিছু কিছু সাধারণ ধরনের পোলট্রি এবং ব্যবসার ক্ষেত্রে পোলট্রি চাষ কীভাবে আমি বেশি গুণগত মান দিয়ে বা বেশি টাকা বেশি দরে বিক্রি করতে পারবো যেমন ধরুন খামারের সৃষ্টি হয় যে সমস্ত

বা ব্রয়লার আবার চাষি খামার আবার গ্রাম্য খামার আছে যেমন গ্রাম্য বলতে পঞ্চাশ পিস একশো পিস পোলট্রি বা ব্রয়লার বিক্রি করা হবে বা পোষা হবে ব্যবসার জন্য তৈরি করা হবে তাতে বেশিরভাগ একটু গম খাওয়াতে হবে যেমন ছোট ছোটোর থেকে একটু হালকা করে ম্যাশ গম পাইল করে তারপরে ভুট্টা গম মিক্স করে খাওয়ানো শুরু করতে হবে তারপরে অনলি ভুট্টা গম চালাতে হবে খাওয়ানোর জন্য ওদেরকে শেখাতে হবে খাওয়ানো ও শিখে যাবে ধরে নেবে গমের দাম একটু বেশি কম হলে ভুট্টা ভুট্টার দাম একটু বেশি কম হলে গম ম্যাশটা একটু কম খাওয়াতে হবে তাহলে দেশি দেশি বলে মনে হবে বেশি জিনিস দাম বেশি সেটা তো আমরা সবাই জানি যেমন ধরুন দেশি পোলট্রি কব্রয়লার দেশি মোরগ মুরগি দেশি মুরগ মুরগির ক্ষেত্রে একটু দাম আমরা বেশি পাই সেটা সবাই জানি পোলট্রি যদি একশো পঞ্চাশ টাকা হয় দেশি হয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিলো

এই বিষয়ের ওপরে ভিত্তি করে গুণগত মান দাম যাতে বেশি পাওয়া যায় তার জন্য একটা আমাদের যে কোনো কিছু ব্যবস্থা নিতে হবে প্রথম ব্যবস্থা গম যা খাবে ভুট্টা যা খাবে ম্যাশ হালকা পরিমাণে দিতে হবে একটু ভ ফ্যাট ফ্যাট হবে একটু মোটা হবে সে ক্ষেত্রে একটু করতে হবে আবার একটা ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পরিমাণ মতো জল জলটা পরিমাণ মতো দিতে হবে জলটা যেন কম না খায় জলটা যেন সব সমময় বেশি খায় সেদিকটাও খেয়াল রাখতে হবে তাহলে দেখা যাবে যে আমরা জল খেলে একটু ভারী বেশি হবে খাদ্যের ও উপরে জল যদি খায় একটু ভারী হবে তাড়াতাড়ি হবে ম্যাশ খাওয়ালে পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে হয় আর ম্যাস না খেলে কম খাইয়ে গম ভুট্টের ওপর রাখলে ষাট দিন পঁয়ষট্টি দিন লাগবে কিন্তু তাতে আমার পয়সাটা বেশি হবে আরও ভালো মালটা ভালো সাপ্লাইও করা যাবে বা সব দিক দিয়ে সু সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন ধরুন একটা জিনিস আপনাদেরকে বলি দেশি মুরগি মোরগ যে যেরকম দাম পোলট্রি তো সেরকম হয় না তো এই জন্য পোলট্রি চাষ করবো তবে দেশি দেশীয়ভাবে চাষ করবো দামটা বেশি পাবো এবং তাতে উপকার পাবো কোনো অসুবিধা নেই সেটা আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নেই যাই হোক অনেক কিছু তো আপনাদের বললাম কোন বিষয়টা আপনাদের ভালো লাগলো সেটা একবার দেখার বিষয় আর যদি ভুট্টা বেশি বা গম বেশি খাওয়ানো হয় তাহলে তো কোনো কথাই নেই মাংসর স্বাদটা বেশি ভালো হবে মাংস খাওয়াটা মাংসটা খেতেও ভালো লাগবে গুণগত মান বেশি পাওয়া যাবে গম ভুট্টার ও উপরে এবার আরে একটা কথা বলি আপনাদের মনে করুন যে আমি আপনার পোলট্রি বা দেশি বা ফার্ম জাতীয় কিছুর ওপর যাব তখন ফার্মে তো ওরা সব সময় ম্যাশ খাওয়ায় বা অন্যান্য কিছু সামগ্রিক জিনিসপত্র খাওয়ায় তো আমি সেগুলো না খাইয়ে এইভাবে যদি খাওয়ানো হয় তাহলে একটু বেশি বেশি করে মুনাফা বা লাভ পাওয়া যাবে যেহেতু গম এখন পাওয়া যাচ্ছে কম

ভুট্টা খাওয়া যায় ভুট্টা ভারী হয় ভালো হয় শক্তপোক্ত হয় খাওয়ারও সুযোগ সুবিধা ভালো খেতেও ভালো লাগে একটা কথা পণ্য হিসেবে অনেক কিছু তো পাবো কিন্তু এইভাবে লাভদায়ক ব্যবসা এইভাবে করতে হয় গম ভুট্টার ওপরে খাওয়ালে লাভটা বেশি হয়